গতকাল রাত্রে আমি চন্দ্রকোনা রোড স্টেশন থেকে চন্দ্রকোনা টাউন বাস স্ট্যান্ডে আসার জন্য একটি অটো ড্রাইভারকে পেয়েছিলাম উনি ওনার অটোতে করে আমায় এখানে সাবধানে পৌঁছে দিয়েছেন সেইজন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই